আমাদের বাড়িতে খবরের কাগজ প্রত্যেক দিনই আসে তো আমরা খবরের কাগজ পড়ি এবং বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসে যাতে বাচ্চারা যদি খবরের কাগজ দেখে মানেক কিছু শিখতে পারে সমাজে কি হচ্ছে না হচ্ছে জানতে পারবে তাই বাচ্চাদেরকে আমরা খবর কাগজ আগে পড়াই বাইরে ঘাটে গেলে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকে নিজেরা সুরক্ষিত থাকার জন্য চেষ্টা করে তার জন্য বাচ্চাদেরকে খবর কাগজ পড়ান শেখায় দেখায় তার সাথে আমরাও পড়ি দেখি বিভিন্ন জায়গায় খবর আমাদের বাড়িতে আগে আসে